বৃহত্তর যে কৃষি ব্যবসা আ কৃষি ব্যবসা সেটা প্রধানত দেখা যায় বিশেষ বিত্তশালী মানুষদের মধ্যেই এই ব্যবসাটা আছে এই ব্যবসাটা যারা করেন তারা অর্থনৈতিকভাবে খুবই বিত্তশালী কিন্তু গ্রামাঞ্চলের ক্ষুদ্র কৃষক যারা যারা শুধুমাত্র কৃষির ওপরে নির্ভর করে বা অল্প জমি জায়গা চাষবাস করে গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা করেন তাদের ওপরে একটা বিরাট প্রভাব পরে এই প্রভাবটা হল যে বৃহত্তর কৃষি ববসা যেভাবে নিয়ন্ত্রণ করে কৃষি পণ্যটাকে ঠিক সেইভাবে কিন্তু গ্রামের কৃষকরা তাদের উৎপাদিত ফসল বিক্রি করতে বাধ্য হয় কারণ গ্রামে গ্রামাঞ্চলের ক্ষুদ্র কৃষকরা বাজার তৈরি করতে পারে না বাজার নিয়ন্ত্রণ করতে পারে না বৃহত্তর ক্ষেত্রে যে বাজারটা নিয়ন্ত্রণ হয় সেটা বৃহত্তর কৃষি ববসার বা ববসায়ীরই করে থাকেন ফলশ্রুতি হিসাবে গ্রামাঞ্চলের ক্ষুদ্র কৃষকরা সামান্যতম ফসল উৎপাদন করে গ্রাসাচ্ছাদনের ক্ষেত্রেও যথেষ্ট অসুবিধা ভোগ করেন কিরকম না বর্তমান দিনে শুধু অন্ন বস্ত্র বাসস্থানের বাইরেও যেসব প্রয়োজন বা চাহিদা আছে এর জন্য বিশেষ অর্থের প্রয়োজন হয় সেই অর্থ এই অল্প জমি চাষ করে গ্রামাঞ্চলের ক্ষুদ্র কৃষকদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না এই যে বৃহত্তর বাজার এইখানে যে বড় বড় ববসায়ীরা যে বাজারটা কন্ট্রোল করেন বা বাজারটাকে নিয়ন্ত্রণ করেন যার ফলশ্রুতি হিসাবে গ্রামের ক্ষুদ্র ববস চাষীরা ব্যাপক ভাবে আজও মার খেয়েই চলেছেন